লকডাউনে আমি আমি অনেক কিছু রান্না করার চেষ্টা করেছি যেহেতু লকডাউন হয়েছে বাড়ির বাইরে বেরোতে দিচ্ছে না বাড়ির বাইরে বেরোতে পারছি না ব বান্ধবীদের সাথে বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারছি না স্কুল টিউশান সব বন্ধ তো ত সেই টাইমে অবসর টাইমে তখন টাইম কাটছিলো না তো সেই সময় আমি রান্না আমি টুকটাক সব কিছুই রান্না জানতাম তার মধ্যও এমন কিছু রান্না ছিলো যে রান্নাগুলো আমি জানতাম না যেমন আমি মাংস রান্না করতে পারতাম না তো মায়ের কাছ থেকে মাকে বলি মা আমাকে শিখিয়ে দাও কীভাবে মাংস রান্না করবো তো মাংস রান্না করার চেষ্টা রান্না করার চেষ্টা করেছি তারপর বিরিয়ানি তৈরি করার চেষ্টা করেছি এইরকমভাবে অনেক কিছু রান্না শিখেছি যেমন সেটা করার চেষ্টা করেছি আগে থেকে আমার যে রান্নাগুলো আমি জানতাম সেই রান্নাগুলো আমি রান্নাগুলো করে আমি বাড়ির সবাইকে খাইয়েছি রান্না করে কারণ সেই সময় অবসর টাইমে তো কোনো কিছু কাজ ছিলো না বাড়ির বাইরে যেতে দিচ্ছিলো না লকডাউন বাড়িতে বসে আছি সেই টাইমে আমি তারপর চাউমিন তৈরি করা শিখেছি মায়ের কাছে এই মাংস তৈরি করা শিখেছি বিরিয়ানি তৈরি করা শিখেছি রোল বানানো শিখেছি এরকম অনেক কিছু আমি ও অনেক কিছু নিয়ে আমার অভিজ্ঞতা হয়েছে এই লকডাউনে আমি অনেক কিছু রান্না নিয়ে আমার অভিজ্ঞতা হয়েছে যেগুলো আমি আগে পারতাম না কিন্তু এখন আমি চেষ্টা করে করে লকডাউনের সময় আমি ঘ বাড়িতে বসে চেষ্টা করি এখন আমি সেইগুলো শিখতে পেরেছি